আমি ভ্রমণের জন্য বিভিন্ন স্থান পছন্দ করি কিছু ক্ষেত্রে আমি সমুদ্র পর্বত বা কোনো মন্দির কোনো ঐতিহাসিক স্থান বা কোনো ধর্মীয় স্থান আত্মীয়ের বাড়িটা যেতে ও আমি খুব পছন্দ করি এর বেশিরভাগ ক্ষেত্রে আমি ধর্মীয় স্থান সমুদ্র এবং পর্বত যেতে বেশি পছন্দ করি কিছু ক্ষেত্রে কারণ আমার সমুদ্রের যে চারপাশের যে পরিবেশটা সমুদ্রে সূর্যের ওঠা সূর্যের অস্ত যাওয়া এইগুলো দেখতে আমার খুবই ভালো লাগে পর্বতের কথা বললেও না বললেও হয় না কারণ পর্বতে গেলেও আমার খুব ভালো লাগে কারণ পর্বতে ওঠার যে পরিবেশ ওখানকার প্রাকৃতিক পরিবেশ খুব ভালো লাগে তাছাড়াও পর্বতে ওঠার পর ওখানে কোনো কথা বললে চিৎকার করে যে কথাগুলো ঘুরে ঘুরে আসে ওই কথার আওয়াজ শুনতে আমার খুব ভালো লাগে এছাড়াও ধর্মীয় স্থান কোনো ধর্মীয় স্থানে যেতে আমি খুবই পছন্দ করি কারণ আমি ঠাকুর দেবতা মানি এবং সেখানকার সম্পর্কে জানতেও চাই ধর্মীয় স্থান মানে কোনো মন্দির গেলে যেই মন্দিরে যাচ্ছি সেই মন্দিরের দেবী দেবতা সম্পর্কে জান জ্ঞান অর্জন করতে পারি সেখানে অনেক কিছু দেওয়ালে লেখা থাকে বা সেখানকার ব্রাহ্মণরা আর সেখানকার স্থানীয় লোকেরা ওই ধর্মীয় স্থান সম্পর্কে আমাদেরকে অনেক গল্প শোনায় অনেক ক্ষেত্রে তো আমি এই সব স্থানগুলি ভ্রমণ করতে খুবই ভালোবাসি